কিছু খাবারের তালিকাগুলি হলো যেমন ভাত মুসুর ডাল মুগ ডাল মটর ডাল পাপড় ভাজা পটল ভাজি পটল পোস্ত রুই মাছের তরকারি কাতল কালিয়া দই চিংড়ি মুরগির মাংস পাঁঠার মাংস বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস দই পনির শাহী পনির মুড়ি ঘণ্ট মোচার ঘণ্ট মোমো চাউমিন এগ রোল

বার্গার পিৎজা ভেলপুরি কাবলি ছোলা আলু পোস্ত ঝিঙে পোস্ত আলু ভাজা ডিমের ঝোল কচু শাক ঢেঁকি শাক লাউ ঘণ্ট কাঁঠাল চিংড়ি লুচি পরোটা চিলি চিকেন চিলি পনির লাল শাক করলা ভাজি সরষে ইলিশ খিচুড়ি চাটনি লাবড়া ভেটকি মাছের পাতুড়ি আলু পোস্ত